চিত্র শিল্পী হিসাবে মাঝে মাঝে আমাদের সমস্যায় পড়তে হয়েছে অনেক ব্যাপারে ধরুন ধরুন কোনো ছবি সম্পর্কে যখন আমি আমার পাশে আমার যে সহকারী পরিচালক আছে তাকে যখন বলছি যে এটা এইভাবে করতে হবে সে আমাকে বলছে এটা এইভাবে না করে এইভাবে করলে ভালো তখন নিজের ইগোস্টিতে লাগছে যে ইগোস্টি কিন্তু কিছু করার নেই সেক্ষেত্রে সেগুলো মেনে নিতে হয়েছে আবার ধরুন অনেক ক্ষেত্রে আমার সহকারী যে প্রযোজক আছে আমি হয়তো একটা ছবি ভালো দেখাচ্ছি কিন্তু সেইভাবে আমার যে অভিনেতা আছে তার পছন্দ হচ্ছে না বা সে পারছে না সেক্ষেত্রে আমাকে ভালোটা বাদ দিয়ে তার থেকে একটু খারাপ যেটা বা একটু খারাপ হলেও সেইটা আগে দিতে হচ্ছে যাতে সে সহজে পারে ঠিক আছে এই সমস্ত ব্যাপার এদিকে আবার আমার শুধু আমি নিজের মতো করে আমার মনে হলো যেটা ভালো সেটা তো না আমার যে ডায়রেক্টার আছে তার সাথে কথা বলে আমাকে এই ছবির যে ব্যাপারগুলো ঠিক করতে হয় ঠিক আছে একটা ছবি তৈরি করতে গেল ধরুন বিভিন্ন রকম মানুষের সংযোগ থাকে তা শুধু আমার কথা অনুযায়ী হবে এরকম ব্যাপার না আমি একটা চিত্র একটা ইয়ে আর্ট করে একটা দিলাম থিম করে এবার সেই থিমটা প্রযোজক পরিচালক সবাই দেখবে দেখে পছন্দ করলে তবে সেটাই এ হবে